হ্যালো হ্যাঁ কে বলুন হ্যাঁ টুরিস্ট গাইড হ্যালো কোন সাইড কৃষ্ণনগর কোন বাঁকুড়ার সাইডে বাঁকুড়া ও হ্যাঁ হ্যাঁ কেমন কী রেট বলুন বলে দিচ্ছি দু হাজার হাজারের মধ্যে তাহলে বলতে গেলে তাহলে ওখানে গিয়ে বাঁকুড়ার পাশাপাশি যে দিকগুলা বাঁকুড়ার পাশাপাশি তোমার হচ্ছে মাটির ইয়ে বিভিন্ন মাটির স্থাপত্য বিজলিপুরের ভিতরে চারদিকে বন জঙ্গল বা আরো অন্যান্য কিছু ঘুরে দেখানো যায় আর কি আমার অনুযায়ী চার হাজার টাকা দিলে আমি ওখানটা পুরো সব আপনাকে চষে বেড়াতে দেব এমনকি আপনাদেরকে দেখুন আপনি দু হাজার বলছেন দু হাজারে আমি নিয়ে যা নিয়ে যাবো খাওয়া দাওয়া আপনার কিন্তু খাওয়া দাওয়া আপনার আমি শুধু ওই চারপাশটা ঘোরাবো আর চার হাজার দিলে আমি খাওয়া দাওয়া দেবো শুধু আপনার শুধু গাড়ি ভাড়াটা তা বাদে ওখানে সমস্ত কিছু আমার দায়িত্ব আপনার লিপ আপনার ঘোরানো থেকে শু ঘোরানো থেকে শুরু করে গাইড থেকে শুরু করে কোন দিক কোথায় যাবেন শুরু করে আপনার জলেতে বোটের সাহায্য সব কিছুই আমি করতে পারবো তা আপনাদের প্যাসেঞ্জার কত প্যাসেঞ্জার চারজন মানে একটা বাস হবে না নিশ্চয়ই একটা প্রাইভেট কার প্রাইভেট কার কি দরকার আচ্ছা আমি দে আমি আপনাকে আপনার নম্বরটা আমাকে হোয়াটস্যাপ করে দিন আমি আপনাকে সন্ধের দিকে খবর দেবো আর আপনি ওটা সাড়ে তিন হাজার করে দেবেন তার বেশি আমি পারবো না কিন্তু তিন হাজারে হবে না সাড়ে তিন হাজার আনতে হবে বলুন আমি আপনাকে বিকেলবেলা স জানাবো

আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আপনাকে দুপুরবেলা জানিয়ে দেবো ঠিক আছে হুম হুম হুম হুম হুম